আমাদের এলাকার ভারতীয় পরিবহণ ব্যবস্থা খুবই ভালো ও এখানে এখানে দেশে মানুষ ঘুরে বেড়ায় এখন তো ও যে টোটো হয়েছে এখন তো টোটো সব জাগাতেই পাওয়া যাচ্ছে সব কিছুতে যেখানেই যেয়ে দাঁড়াও না কেন টোটো ঠিক চলে আসবে এখন টোটো হয়েছে সাইকেল মোটর সাইকেল বাস তারপরে এখান থেকে তো ট্রেন লাইনও সামনে তো এদিকে সব কিছুতেই যাতায়াত করা যায় আর যেমন ভ্রমণের সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটা হলো ও যে অনেক সময় দেখা যায় যে যখন প্রয়োজন পড়ে তখন আমরা কিছু পাই না তো সেই ক্ষেত্রে এ আমাদেরকে তখন খুব কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই যেমন রাত্রেবেলা অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় যখন দরকার থাকে তখন হয়তো রাত্রেবেলায় সেই টাইমটায় পাওয়া গেলো না তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয় তো এটা আমার মনে হয় যে এরকম একটা পরিষেবা করা দরকার যে একটা সা রাত্রিবেলাতে মানুষ দরকার পড়তেই পারে তো আমার মনে হয় অয় যে ট যারা টোটো বা টোটো বা অটো রিক্সা চালায় তাদের মধ্যে একটা ভাগ করে নেয়া উচিত যে সন্ধে থেকে সাত আটটা পর্যন্ত এই জন থাকবে এতজন থাকবে তো নটা থেকে বারোটা পর্যন্ত থাকবে বারোটা থেকে দুটো পর্যন্ত থাকবে এরকমভাবে ভাগ করে নেওয়া উচিত তো এক্ষেত্রে মানুষের এর হচ্ছে খুবই সুবিদা হয় যার যখন প্রয়োজন দরকার পড়বে যেতেই পারে রাত্রেরবেলাতে মানুষের বিপদ আপদ হতেই পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা এইটা করা খুবই দরকার